হ্যালো হ্যালো এটা কি পিকুদি কথা বলছেন নমস্কার আপনাকে আপনি হয়তো চিনবেন না আমি আপনার ওই দোকানের পাশাপাশিই থাকি আর কি আমার ওই পূর্ব মেদিনীপুর রেল স্টেশন আছে না ওই রেল স্টেশনটায় বাড়ি আছে উত্তর দিকটায় বাড়ি উত্তর দিকটায় বাড়ি সাহায্য বলতে আমি একটা ওই আপনার তো আসবাবপত্রর দোকান না কি আমি ওই আচ্ছা আমি ওই গোদরেজ হ্যাঁ গোদরেজ আলমারির কথাও একটু জিজ্ঞাসা করছি আর কি আলমারি আছে গোদরেজ আলমারি

হ্যাঁ সবকিছুই আছে আপনার দোকানে শুনলাম কিন্তু আমার এই মুহূর্তে গোদরেজ আলমারি কেনার একটা কথা হচ্ছিল আর কি বাড়িতে ওই গোদরেজ আলমারিটার দাম কত পড়বে বলুন দেখিনি দিদি কুড়ি হাজারের রেটের নিচে নেই না দিদি কুড়ি হাজারের নেই হ্যাঁ আমাকে তো দেখতে হবে পাতগুলো যাতে ভালো থাকে কারণ আলমারি তো আর বারবার কিনব না জিনিসটা একবারই কিনব সেটা দাম দিয়ে কিনলেও ক্ষতি নেই তবে আপনার দোকানে যদি কোনো অসুবিধা হয় আপনি তখন পরবর্তীকালে বললে মানবেন তো অন্য দোকানের মতন হবেন না তো যে আমার দোকানে কিনে নিয়ে গেছ বা যাও না এরকম করবেন না তো আপনি ও আমার মোটামুটি ধরুন আমি যখন দাম দিয়ে কিনব ত্রিশ হাজার হোক চল্লিশ হাজার হোক সেটা তো কোনো ব্যাপার নেই কিনব যখন বলেছি একটা কিনব সেটা যাতে আমি দেখব আমার দীর্ঘস্থায়ী হয় কারণ ক্ষণস্থায়ী দিয়ে আমি অত দাম দিয়ে কিনে কী করব বলুন আলমারিটা তো আমার সবসময় খোলা পড়া করতে হবে আলমারির পাল্লাটাও ভারী থাকতে হবে সুন্দর থাকতে হবে তবেই তো আমি কিনব আর দেখতে এখন সুন্দর তো আপনার কাছে আলমারিগুলো আচ্ছা ওটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ওটায় খুব মুশকিল ছিল যে হচ্ছে কী হবে আলমারি কোথায় থেকে কিনব তখনই একজন দিদি আমাকে আমরা তখন সকালে হাঁটতে যাই না তখন এক দিদি বলল যে যে নে দেখিনি পিকু সেন একজন দোকানি আছে দিদি খুব ভালো ওর কাছে যা ওর দোকানে ও তোকে সব রকম সুবিধা দেবে হ্যাঁ ওই দোকানে কর্মচারীরা যে পৌঁছে দেবে তাদেরকে কি আমাদেরকে কিছু পয়সা দিতে হবে না আপনারা ওর মধ্যেই ধরে নিচ্ছেন তাহলে তো খুব ভালোই হয় অসুবিধা নেই ঠিক আছে তাহলে আপনার দোকান কি সবসময় খোলা আছে আচ্ছা কাল বিকেলের দিকে খোলা থাকবে তো তাহলে আমি যাব আচ্ছা ঠিক আছে তাহলে রাখছি চলুন গিয়ে কথা হবে তাহলে